গোপাল ভাঁড়ের প্রত্যেকটা বই গল্পই হাসির গল্প গোপাল ভাঁড়ের হাস্য রসিক গোপাল ভাঁড় যে বইটি ওই বইটি পড়ে আমাকে খুব হাসিয়েছিলো যেমন গোপাল ভাঁড় একদিন এক রাস্তার ধার দিয়ে যাচ্ছিলো যেতে যেতে গোপাল ভাঁড়ের খুব খিদে পেয়েছি খিদে পাওয়াতে সামনেই দেখলো একটা মিষ্টির দোকান উনি ঢুকে দেখলেন মিষ্টির দোকানের মালিক নেই তবে একটা বাচ্চা ছেলে বসে আছে তখন উনি বললো যে মালিক কোথায় তখন বললো বাবা বাড়ি গেছে তখন গোপাল ভাড়ের কাছে টাকা ছিল তা সত্ত্বেও গোপাল ভাঁড় হাসার জন্যই বললো যে আমাকে মিষ্টি দাও তখন বলছো তোমাকে মিষ্টি দেবো পয়সা দাও তখন বলছে বাবাকে বলো যে মাছি এসেছে বাবাকে বলো যথারীতি ছেলে বাবাকে ফোন করলো বললো তখন বললো মাছি এসেছে মাছি তো রোজই খায় তা মাছিকে মিষ্টি দাও যা চাইবে তাই দেবো হ্যাঁ তাই তো দেবে তখন গোপাল ভাঁড় যা যা ইচ্ছে খেতে ইচ্ছে করলো সব মিষ্টি খেলো খেয়ে বললো যে বাবা আসলে বলবে যে মাছি খেয়ে নিয়েছে তখন ও দৌড়ে গেল বাবার কাছে যে বাবা পয়সা দেয় নি তো তখন গোপাল ভাঁড়কে বলে গেলেন বলে গেল যে আপনি যাবেন না তখন এসে ফিরে দেখে কি গোপাল ভাই চলে গেছে তাই বাবাকে বললো যে বাবা মাছি সব তুমি তো বললে বাবা এসে ছেলেকে খুব মারধর করলো আর বাবা বললো যে ইসে তুমি তো বললে যে মাছির যা মিষ্টি চায় খেতে দাও তা আমিও তাই দিয়েছি তখন বাবার এগে ছেলেকে খুব মারধোর করলেন তাতে আমার খুব হাসি লেগেছে এই গল্পটায়